জলের আর এক নাম জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না প্রতিনিয়ত আমাদের জলের উপরেই নিয়ে বেঁচে থাকতে হয় মানুষকে খাবার জন্য জলের প্রয়োজন রান্নার জন্য জলের প্রয়োজন ছান করার জন্যও জলের প্রয়োজন এছাড়াও যে সব পশু বা প্রাণী রয়েছে তাদেরও প্রতিনিয়ত জল ছাড়া তারা বাঁচতে পারে না তাদের খাবার খেতে জল লাগে গা ধোয়ানোর ক্ষেত্রে জল লাগে জামা কাপড় কাচা বাসন ধোয়া বা প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রত্যেকটি কাজে জল জল চাই জল ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই জলের আরেক নাম জীবন মানুষ প্রতিনিয়ত যে জলটা আমরা ব্যবহার করি সেই জলটা কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক পদ্ধতি এবং বৃষ্টির জল সেটাকেও আমরা কিছুক্ষণ সংরক্ষণ করে কোথাও পুকুরে বা ডোবায় সংরক্ষণ করে রাখি রাখার পরে সেই জলেও কিন্তু আমরা ব্যবহার করি তাই জলের আরেক নাম জীবন জল দিয়ে কিন্তু কৃষিকাজও হয় জল ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়